আপনি কোথায় আছেন আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি এবং আপনার অপেক্ষা করছি আপনি যদি চলে এসে থাকেন তাহলে আমাকে বলুন আমি দু নম্বর লাইট পোস্টের কাছে দাঁড়িয়ে আছি এখানে একটি গোলাপি রঙের দোকান আছে দেখুন সেইখানে আমি একটি হলুদ রঙের কুর্তি পরে দাঁড়িয়ে আছি এবং আমার হাতে একটি ব্যাগ আছে আপনি যদি দেখতে পান তাহলে আমাকে একটু জানান কারণ আমি অনেকক্ষণ ধরেই এখানে অপেক্ষা করছি